আজকে ভারতের সবচেয়ে বড়ো কিছু কিছু কারণের জন্যে ভারতের পরিবেশে যে দুর্গতি হয়েছে সেই কারণগুলো হল কলকারখানা অনেক পরিমাণে বেড়ে গেছে গাছপালা প্রচুর মানুষ কেটে দিচ্ছে গাছপালা কেটে বড়ো বড়ো বিল্ডিং এসি যেটা কার্বন ডাইঅক্সাইড বার করছে সেরকম মানুষ প্রচুর পরিমাণে অনেক কিছু বিভেদ হচ্ছে বিভেদ করছে মানুষের প্রতিটা মানুষ গাছপালা প্রকৃতির হাওয়ার থেকে বেশি এ সিকে বিলিভ করছে যে কারণে প্রতিটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে যে রকম গরম প্রচুর পরিমাণে মানুষের ইতে থাকছে পরিবেশে এখন পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে পাহাড় প্রকৃতি যে পরিবেশ আগে থাকতো সেই পরিবেশ আর নেই কলকারখানা অনেক পরিমাণে হয়ে গেছে পুকুর কেটে দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছে পুকুর ডুবিয়ে দিয়ে বাড়ি বানানোর কারণে সেখানে বৃষ্টির প্রভাব পড়ছে না বৃষ্টি হচ্ছে না সেই জন্যে বৃষ্টিও কমে গেছে এই আমাদের পশ্চিমবঙ্গ বলুন পশ্চিমবঙ্গের আদার্স জেলাতেও অনেক বৃষ্টির প্রভাব কমে গেছে খালি দূষণের গরম পড়ে গেছে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে গাছপালা কেটে দেয়ার কারণে পাহাড় পর্বতও আস্তে আস্তে নষ্ট হতে শুরু হয়েছে মানুষ কা ঘরবাড়ি বিল্ডিং এত পরিমাণে বানাচ্ছে কি গাছপালা কেটে দিয়ে নিজেদের পরিবেশ দেখছে না আশেপাশের সিটি দেখছে না যে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো এমনই হচ্ছে অক্সিজেনের অভাব চলে আসছে আর কিছু বছর পর আমাদের আমাদের শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমাদের সিটি প্রচণ্ড খারাপ প পরিস্থিতি চলে আসবে তখন মানুষ প্রতিটা মানুষকে এমন কি অক্সিজেনের জন্যে প্রচুর কষ্ট করতে হবে এখন মানুষ বুঝতে পারছে না পুকুর ডুবিয়ে পুকুর চাপা দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছে পুকুর ব্য না থাকাকালীনের জন্য বৃষ্টির প্রভাব পড়ছে না বৃষ্টি হচ্ছে না সে কারণে বৃষ্টির তাপমাত্রার খুব কমে গেছে যেমন কি গাছপালার জন্য প্রচুর পরিমাণে মানুষ গাছপালা এতটা পরিমাণে কেটে দিয়েছে ওটার জন্য মানুষ অক্সিজেন নিয়ে প্রবলেম হতে পারে আর প্রতিটা মানুষের এসি থাকাকালীন এসি দেখে নিচ্ছে বাইরের প্রভাব বাতাস এত পরিমাণে তাপমাত্রা হয়ে যাচ্ছে কি এ সির বাইরে থাকাকালীন তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে তাপমাত্রা বাইরে পো তাপমাত্রা প্রচণ্ড বাড়ে বাড়িয়ে রেখে দিচ্ছে মানুষ শুধু এ সিতে থাকছে এসিতে থাকাকালীন এ সির হাওয়া যো নিচ্ছে বাড়িতে ঘরে পরিবেশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও পাঁচ বছর অন্তর অন্তর মানুষ যেভাবে পরিবত্তন করছে সিটি নতুন সিটিতে নতুনভাবে মানুষ নিজেকে তৈরি করতে গিয়ে পরিবেশের নতুনভাবে তৈরি করতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলছে মানুষ প্রকৃতিকে হারিয়ে ফেলছে যে প্রকৃতি বানাতে হয়তো শো শো বছর টাইম লেগে যাবে সেই প্রকৃতিকে মানুষ আস্তে আস্তে নিজেদের কাছ থেকে হারিয়ে ফেলছে সেই প্রকৃতিকে মানুষ হারিয়ে ভীষণ রূপে সরিয়ে দিচ্ছে গাছপালা আমাদের দেশে খুবই দরকার আমাদের পরিবেশে গাছপালার প্রচণ্ড দরকার কিন্তু মানুষ এখনও বুঝছে না যে গাছপালার কতটা দরকার আমাদের পরিবেশে মানুষ এখনও গাছপালাকে কেটে দিয়ে নিজেদের ঘর বাড়ি বিল্ডিং সমস্ত কিছু কলকারখানা প্রচুর পরিমাণে তৈরি করছে কলকারখানার থেকে তৈরি করা দূষণ বার হচ্ছে এসি প্রবলেম করছে আমাদের দেশের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে চলছে সেইভাবে মানুষ নিজেদের পরিবর্তন করা দরকার মানুষকে নিজেদেরকে পরিবর্তন করা ভীষণ দরকার আর মানুষ পাহাড় পর্বত বৃষ্টি নালা গ্রীষ্ম গ্রীষ্মকাল আগে অনেক থাকতো আষাঢ়কালেও বৃষ্টি হচ্ছে না কারণ হচ্ছে কি মানুষ এত পরিমাণে গাছপালা কেটে দিয়েছে বৃষ্টির প্রভাব আসছে না পুকুর নাই বলে বৃষ্টি নামছে না সায়েন্স আস্তে আস্তে বলছে আমাদের শহরের দেশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে সায়েন্স দেখতেও পাচ্ছে যে আমাদের দেশের সৃষ্টিকর্তার মধ্যে যেই প্রভাব রেখেছিলো গ্রীষ্মকাল প্রচণ্ড বেশি থাকছে শীতকালে প্রভাবও খুব খারাপ হয়ে যাচ্ছে আর এ বৃষ্টির প্রভাব তো আসছেই না আর বর্ষাকাল তো মনেই হয় না বর্ষাকালে তো এখন বৃষ্টি পরছেই না সব সময় এখন খালি সব সময় তাপমাত্রা সৃষ্টি হয়ে রয়েছে কারণ তাপমাত্রার কারণ হচ্ছে গাছপালা খুবই কমে গেছে আর সে কারণে আমাদের তাপমাত্রার উষ্ণতা খুবই বেড়ে গেছে সেটাই হলো রিজন আমাদের প্রভাব বাতাস